হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কে বলছেন আপনি ও সুফল বলতে আমাদের বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণিতে পড়তে আর্টস আর্টস নিয়ে তাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো ভালো আছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি দিয়ে তুমি এখন কি করছো বর্তমানে

আচ্ছা শোনো তুমি তো আর্টস নিয়ে পড়তে তুমি যদি ভূগোল বিষয়টা নিয়ে স্নাতকে পড়াশুনা করো তাহলে কিন্তু তোমার একটা খুব ভালো স্কোপ রয়েছে তুমি সেখান থেকে মহাকাশ গবেষণায় যেতে পারো যেটাতে এখন নাসায় খুব ভালো লোক নিচ্ছে আর কি বুঝতে পারছো তো তুমি ভূগোল নিয়ে আমাদের এখানে অনেক আমাদের বর্ধমানে অনেক মহাবিদ্যালয় রয়েছে বিশ্ববিদ্যালয় আছে তুমি মহাবিদ্যালয়ে আগে ভর্তি হও ঠিক আছে ভূগোল নিয়ে গবেষণা করো অনেক মানে ভবিষ্যতে খুব তোমার চাকরির একটা বিশাল সুযোগ রয়েছে ভূগোল নিয়ে তুমি যদি পড়ো ঠিক আছে

আচ্ছা শোনো ভূগোল নিয়ে পড়ে কি কি হয় বা কোন বিষয় নিয়ে কি পড়বে সে নিয়ে আমাদের জেলার যিনি ডিএম ম্যাডাম রয়েছেন উনি একটি সেমিনার করবেন বলেছেন আমাদের বিদ্যালয়ে ঠিক আছে তো সেই বিদ্যালয়ে তোমরা আসো সেমিনারে অংশগ্রহণ করো অংশগ্রহণ করে ঠিক আছে অংশগ্রহণ করো অতঃপর তুমি বুঝতে পারবে কোন বিষয়ের কি সুযোগ সেটা তুমি জানতে পারবে ঠিক আছে আর একটা কথা তোমায় বলি তুমি যদি ভবিষ্যতে মানে এইবারে তুমি যদি বলো সেন্ট জেভিয়ার্স যে রকম বেসরকারি কলেজে পড়বো তোমার আর্থিক অবস্থা খারাপ তাহলে এখন সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে তুমি কি জানো সেই বিষয়ে কিছু স্টুডেন্ট ক্রেডিট কার্ড শুনেছো তো স্টুডেন্টকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি যদি খরচা না করতে পারো ওখান থেকে লোন নিয়ে তুমি কলেজে ভর্তি হতে পারবে ঠিক আছে ও ভূগোল সাম্মানিক স্তরে যদি তুমি ভূগোল পড়ো মিনিমাম তোমার একটা ছ মাসে একটা সেমিস্টার তো তুমি বুঝতে পারছো যে ছ মাসে তোমার প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা পড়বে থাকা খাওয়া তো আলাদা রয়েছে আর ভূগোল ছাড়াও আরও অন্যান্য বিষয় রয়েছে তুমি সেখানে পড়তেই পারো তো তার মধ্যে যেমন হচ্ছে তুমি যদি পল সাইন্স নিয়ে পড়ো তাহলে কিন্তু খুব তোমার স্কোপ রয়েছে তুমি সেখানে ইন্টারন্যাশানাল রিলেশনশিপ একটা সাবজেক্টের নাম তো সেই সাবজেক্ট নিয়ে তুমি পড়াশুনা করতে পারো যেখান থেকে তুমি অনেক দেশ বিদেশে বহু জায়গায় তুমি চাকরি পাবে ঠিক আছে আর এছাড়াও তোমাকে একটা কথা বলে রাখি তুমি যদি সামান্য গ্রাজুয়েশনও করো তাহলেও তুমি রেল ব্যাঙ্ক নানারকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে ঠিক ঠিক বেশ তুমি দেখো কি করবে বাড়িতে আলোচনা করো ঠিক আছে আমার এখন একটা আবার এক্ষুণি একটা মিটিং আছে তো আমি কালকে তুমি আমাকে ফোন করো ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ